আমি সাধারণত পশু কিনি উত্তর দিনাজপুরের তৃষ্ণা পশু ফার্ম থেকে তো আমি ওখান থেকেই নিই কারণ ওখান থেকে আমি কোনো দিনও ঠকিনি এবং ওখানে পশুগুলো ভালো এবং যারা নেয় তারাও কোনো দিনও ঠক নিই তো আমি এই জন্যেই আমি ওখান থেকেই নিই আমার কাছে প্রাণী বলতে আমি কুকুর পুষি এবং তার দাম তিন থেকে চার হাজার টাকা আপনি এর থেকে কত উপার্জন করেছেন আচ্ছা আমি এ অবধি পশুর থেকে তিন চার লাখ টাকা উপার্জন করেছি